আমার এলাকার হাসপাতালগুলোতে বিছানার কিছুটা সুব্যবস্থা থাকলেও অধিকাংশ হাসপাতালগুলোতে কিন্তু অক্সিজেন সিলিন্ডার এবং অস্ত্রোপচারে সরঞ্জামের সঠিক ব্যবস্থা না থাকার দরুণ সাধারণ মানুষকে খুবই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এই দুরবস্থার জন্য অনেক সময় দুর্ঘটনারত মানুষের তৎক্ষণাৎ অস্ত্রোপচারের প্রয়োজন সত্ত্বেও রোগী সেই সুযোগ পায় না শুধু তাই নয় বহু সময় গর্ভবতী মহিলারা ভর্তি হওয়ার পরেও অক্সিজেন বা সরঞ্জামের অভাবে তাদের প্রসব সঠিক সময়ে না হওয়ার দরুন মায়ের গর্ভে শিশুর মৃত্যু হয় এক পথ দুর্ঘটনায় আমার এক নিকট আত্মীয়ের খুব খারাপ অবস্থা হওয়ার জন্য আমি তাকে আমার এলাকায় এক হাসপাতালে ভর্তি করার পর যে অসুবিধায় পড়েছিলাম তা বর্ণনা বলে বোঝাতে পারবো না কারণ রাত্রে অস্ত্রোপচার করা হবে বলা সত্ত্বেও পরের দিন পর্যন্ত রোগীকে বিছানায় ফেলে রাখা হয়েছে